যে পশ্চিমবঙ্গ প্রধান সংস্কৃতি বা অনুষ্ঠানের কথা বলছিলাম তো যেমন আমরা মুসলিম আমাদের একটা ভীতি আছে একটা জলসা আছে তা সেই যখন ইদ হয় তখন আনন্দ হয় খুব যখন জলসা হয় তখনও আনন্দ হয় আনন্দ করি তো আমাদের খ্রিস্টান বান্ধবী আছে তো সেই খ্রিস্টানদের বড়ো যখন দিন হয় তো তখন ওই বান্ধবীরা আমাদের নিমন্ত্রণ করে তো আমরা সেখানে যাই অনেক আনন্দ করি অনেক মজা করি অনেক ইয়ে আর কি করি তো সেরকমই আমাদের পাশের গ্রামে হিন্দু আছে তো সেখানে আমাদের হিন্দু হিন্দু বান্ধবী আছে তো হিন্দু বান্ধবীদের যখন পূজা হয় যেমন কালী পূজা বলো সরস্বতী বা দুর্গা যে পূজা তো সেই নিমন্ত্রণ করে আমরা যাই অনেক ই আর কি আনন্দ মজা করি তো যখন সরস্বতী পূজা হয় তখন খুব মজা হয়েছিলো এখন বিয়ে হয়ে বিয়ে হয়ে গেছে তো তার জন্য মজা করতে পারছি না তো তখন আই পুড়েছিলাম সরস্বতী পূজাতে অনেক বান্ধবীরা মিলিয়ে শাড়ি পরে অনেক এনজয় করতাম অনেক মজা করতাম অনেক জায়গায় ঘুরতাম বেড়াতাম তো তখন একটা এনজয় ছিলো এখন বিয়ে হয়ে গেছে সংখের হয়ে গেছে বাচ্চা হছে তার জন্য এনজয় করতে পারছি না তো আমাদের যেমন খ্রিস্টানও খ্রিস্টান বান্ধবী আছে তো তাদের বড়ো দিন হয় তাদেরও সঙ্গে অনেক মজা হতো এনজয় হতো এখন বিয়ে হয়ে গেছে এখন সবার বিয়ে হয়ে গেছে এখন কেউ কারোর কেউ কারোর যে মনে করবে যে খবর নেবে তার মতন সময় পাচ্ছে না সেই জন্য করে এখন মজাটা একটু কম